কৃষকরা তো গবাদি পশু পোষেই তাদের নিজেদের চাষবাসের কাজের জন্য তারা একটা একটা বাড়িতে অনেক অনেক গবাদি পশু একসঙ্গে পোষে সেই গবাদি পশু পালন করে তাদেরকে খড় খাওয়ায় আর নানা ধরনের খোল টোল সমস্ত কিছু খাবার খাওয়ায় এতে তারা দুধটাও পরিমান মত দেয় আর তার সাথে সাথে তারা যে খাওয়ারটা খাওয়ার পর বর্জ্য পদার্থটা বের করে দেয় সেই বজ্জ পদার্থটা তারা জমা রেখে সার হিসাবে সেটাকে ব্যবহার করি সেই সারটা পচিয়ে একটা গর্ত খুলে সেখানে ফ্যালে এরপর সেই সারটা আস্তে আস্তে জমে পচতে থাকে পচার পর সেটা খুব ভালো কীটনা সার হিসাবে ব্যবহিত হয় সেটা গাছেদের জন্য খুব উপকারী এতে ফল গাছেদের ফলন ক্ষমতা খুব ভালো হয় ওই সার ব্যবহারে গাছেরা সতেজ হয় গাছে ফল আসে ফুল হয় গাছ খুব সুন্দর হয় সেই খারণেই কৃষকরা পশুপালনও করে যাতে তাদের কাছ থেকে দুধও পাওয়া যায় আবার তাদের কাছ সার সার হিসাবে ব্যবহার করেও খুব লাভ হওয়া যায় কৃষিতে আর কৃষি উন্নতি হয়